শিক্ষা এমন একটি জিনিস একজন শিক্ষিত ব্যক্তি জীবনে চলার পথে যে যে বাধার সম্মুক্ষীন হবে একজন অশিক্ষিত ব্যক্তি জীবনে তার থেকে বেশি বাধার সম্মুক্ষীন হবে যদি কোনো অশিক্ষিত কৃষক হয় সেই কৃষকেরা যখন তাদের জমিতে কীটনাশক স্প্রে করবে সার ব্যবহার করবে সেই কৃষকেরা কীটনাশকের নাম সারের নাম ইত্যাদি জানে না এবং তাদের ব্যবহারে সুফল কুফল জানে না তাই তাদেরকে যারা ডিলার যারা রয়েছে তারা যেভাবে বুঝিয়ে দেয় তারা সেভাবেই বুঝিয়ে থাকে বুঝে থাকে তো অশিক্ষিত ব্যক্তিরা সব দিক থেকেই বঞ্চিত হয় আর শিক্ষিত ব্যক্তিরা শিক্ষিত হয়ে জীবনে অনেক কিছু সাফল্য পায়